আমার পুরনো দিনের গল্প শুনতে খুবই ভালো লাগে এই পুরোনো দিনের গল্পগুলো আমাকে আমার দাদু বলেন সাধারণত বীরত্বের কাহিনি আমার খুব পছন্দের আমার এলাকার বিভিন্ন বীরত্বের কাহিনি দাদু আমাকে শোনান তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতা হল বিরসা মুন্ডা বুদ্ধ ভগত সিধু ও কানু এরা ছিলেন আদিবাসী নেতা আদিবাসীরা খুবই পরিশ্রমী ছিল তারা অনেক পরিশ্রম করে জঙ্গল পরিষ্কার করে নিজেদের চাষের জন্য জমি তৈরি করেছিলেন তখন চাষই ছিলো তাদের প্রধান সম্পদ কিন্তু ইংরেজরা জোরপূর্বক তাদের চাষের জমি দখল করে নিতে চেয়েছিল এই জমি তারা ইংরেজদেরকে কিছুতেই দিতে রাজি ছিল না সেই জন্য তারা অনেক যুদ্ধ করে সেই জমি দখল করতেন